হ্যাঁ দাদা বলুন না দাদা আমি যে দোকান থেকে নিয়ে আসি ভালো দুধই তো নিয়ে আসি আজ এতদিন থেকে বিক্রি করছি আপনাকে কেন ইয়ে দেব খারাপ জিনিস কেনই দেব বলুন দুটো পয়সার জন্যই হ্যাঁ দাদা হয়তো দোকানদার কিছু ইয়ে বাসি দুধ দিয়ে দিয়েছে আমাকে না বলে আমি সেইটাই আপনাকে দিয়ে এসছি হয়তো আমি বুঝতেও পারিনি ঠিক আছে আপনি রাগারাগি করেন না আমি এর পরের সপ্তাহ থেকে ভালো দুধই দিয়ে আসবো আপনাকে বাড়িতে আর কোনো অসুবিধা হবে না সেতো বুঝতে পারছি দাদা আমিতো গরিব মানুষ বলুন বিশ্বাস করুন আমি তো অনেকদিন থেকেই করছি আপনাদেরকে দুধ দিচ্ছি কোনোদিন তো খারাপ হয়নি হঠাৎ এইবার এইরকম হয়ে গেলো কেন আমিতো নিজেই বুঝতে পারছি না দাদা না না দাদা আর ভুল হবে না আর ভুল হবে না দাদা আর ভুল হবে না দাদা আপনি কিছু মনে করবেন না না দাদা এইরকম করেন না আমি গরিব মানুষ মাঠে মরে যাবো একদন বলুন দুধ বিক্রি করেই আমার সংসার চলে দুধ বিক্রি করে না না শুনুন দাদা রাগ করেন না আপনাকে আমরা ঠকাবোই বা কেন বলুন এই দুধ বিক্রি করেই আমার সংসার চলে দাদা দুটো পয়সায় যা আপনাদের দুধ বিক্রি করেই যা পাই ওরকম করেন না দাদা হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে আমি এইবার দোকানদারকে গিয়ে বলবো যে দোকান থেকে আমি নিয়ে আসি আমি সেই দোকানদারকে গিয়ে বলবো বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে সে সে তো নয় দেখাবো আপনাকে আপনাদের বাড়িতে এতদিন থেকে দিচ্ছি দুধ কোনোদিন তো খারাপ হয়নি এইবারই কি রকম দোকানদার বাসি দুধ দিয়ে দিয়েছিলো কিনা আমি তো নিজেও জানিনা সেই হয়তো ভুল হয়ে গেছে

আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আর এরপর থেকে আর ভুল হবে না আপনি কিছু মনে করবেন না দাদা অনেকদিন থেকে আপনাদের বাড়িতে দুধ দিচ্ছি বলুন

ঠিক আছে আমি তো আপনাকে আমি আপনাকে বার বার করেই বলছি দাদা আমি সত্যিই বুঝতে পারিনি দোকানদার কিরকম দিয়ে দিয়েছিলো আমাকে আমি বুঝতে পারিনি এরপর আমি ঠিক দেখেই টাটকা ইয়ে দুধ নিয়েই তারপর আপনাদের বাড়িতেই দিয়ে আসবো আর বাচ্চাদের শরীর খারাপও হবে না কোনো খারাপ ইয়ে হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা